হ্যাঁ হ্যালো বল ভাই কী খবর হুম আমিও তো ভাবছি এ অবস্থা কী হয়েছে এখন কী যে করছে এই নেতামন্ত্রীগুলো কোনো কাজের না হ্যাঁ আর এই তো সামনে শুনছি ভোট তার তো প্রচার চলছে ভালোই মানুষের কাছে এখন এরা হাত পাতছে এর এরা মাথা নত করছে

ওই ভোটের আগে ভোট পাওয়ার জন্য এদের দল নিয়ে মানে সব কাজকর্ম দেখে নিয়েছি তারপর এখন যা এই দল পালটানোর যে একটা উৎসব শুরু হয়েছে আর কী বলব ভাই রাজনীতি আর নেই ভাই ওই মানে এখন পশ্চিমবঙ্গে রাজনীতি বলা চলে না ওটা এখন দুর্নীতিই চলছে আর কি হুম কিছুই নেই মানে রাজনীতি যাঁরা করে গিয়েছেন তাঁর মানে তাঁদের যে আদর্শ ছিল এখনকার রাজনীতিবিদদের বা রাজনীত রাজনৈতিক নেতাদের তো কোনো মানে নিজেদের পকেটে টাকা ঢোকাতে পারলেই কাজ আর কি হ্যাঁ ঠিক আছে চল শোন তাহলে একদিন দেখা কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল আমিও রাখলাম